হ্যাঁ হ্যালো কে আচ্ছা কি দরকার বলুন আচ্ছা কিন্তু আপনার তো উচিৎ ছিলো হাসপাতালে আসা না আপনি ফোন করেছেন যাই হোক আচ্ছা ডানদিকে ব্যথা করছে কতদিন হল দুদিন ধরে নাকি আচ্ছা আর কি কি সমস্যা তিন চারবার পায়খানা হয়েছে মানে দিনে তিন চারবার পায়খানা হচ্ছে নাকি কাল থেকে তিন চারবার হয়েছে এরম কি পাতলা পায়খানা আর বমি কবার হয়েছে হুম আচ্ছা খাওয়া দাওয়া কি করেছিলেন আচ্ছা তারপরও এইসব সমস্যা ওষুধপত্র কিছু খেয়েছিলে নাকি ইনো খেয়েছিলে আচ্ছা ইনো কেন যে খাও খাওয়া উচিৎ নয় যদিও হুম তাহলে জল কিরকম খাও জল আচ্ছা ঠিকই আছে তাহলে ব্যাপার হচ্ছে শোনো মানে আমি এই দুদিনের ওষুধ লিখে দিচ্ছি ঠিক আছে একটা জিনিস তোমার এই নাম্বারে হোয়াটস অ্যাপ আছে আচ্ছা তাহলে তুমি আমাকে আমি তোমাকে হোয়াটস অ্যাপ করে দিচ্ছি একটা প্রেসক্রিপশন আর কি লিখে দিচ্ছি ঠিক আছে সেটা তোমাকে হোয়াটস অ্যাপ করে দিচ্ছি আর সেই ওষুধগুলো কিনে খাও দুদিনের ওষুধ দিচ্ছি তারপরও যদি তোমার ঠিক না হয় তাহলে তুমি হাসপাতালে আসবে ঠিক আছে ফোন করবে না সোম বুধ শুক্র আমি বসি ঠিক আছে দুদিন ওষুধ খাওয়ার পর হ্যাঁ সদর হাসপাতালে বসি তো দুদিন যদি খেয়ে শরীরের কিছু উন্নতি না হয় তুমি হাসপাতালে আসবে দশটার পর ঠিক আছে আমি তোমাকে ওষুধগুলো এই ইয়েতে তোমাকে আমি হোয়াটস অ্যাপ করে দিচ্ছি কেমন আচ্ছা ঠিক আছে আর কিছু সমস্যা যদি থাকে মনে করে বলো আর যদি ফারদার আরও সমস্যা কিছু হয় তখন তুমি আমাকে মনে করো রাত্রেবেলা এমারজেন্সি কিছু যদি হয় তুমি আমাকে ফোন করতে পারো করতে পারো কোনো অসুবিধা নেই কেমন ঠিক আছে ঠিক আছে রাখছি